পশ্চিম বর্ধমান জেলায় বেশ কিছু খেলা হল ক্রিকেট ফুটবল কাবাডি খোখো একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাইজাম্প লংজাম্প ইত্যাদি খেলা আছে এইসব খেলাগুলি খুবই আনন্দদায়ক এবং আনন্দমূলক এই খেলাগুলিতে প্রতিটি ধর্মের মানুষ যোগদান করে থাকে এবং একে অপরের সুবিধা অসুবিধার মধ্যে তারা ঝাঁপিয়ে পড়ে এখানে অনেক সিনেমা হল বড় বড় শপিং মল স্টেডিয়াম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার জন্য বড় বড় থিয়েটার আছে পার্ক আছে লামিয়া পার্ক শতাব্দী পার্ক গুঞ্জন পার্ক এছাড়া এখানে দেখার জন্য আছে ঐতিহ্য কিছু জায়গা পুরুলিয়ার ছৌ নাচ বিষ্ণুপুরের মাটির পুতুল এগুলি পুরনো দিনের ঐতিহ্য বহন করে থাকে এছাড়াও আছে কল্যাণেশ্বরী মন্দির সেখানে মায়ের একটা অঙ্গ এরকম আরও অনেক কিছুই দেখার মতো আছে বর্ধমানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এবং তারা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে মিলে মিশে থাকে সম্প্রদায়ের মধ্যে কোন কিছু বিভেদ দেখা যায় না